বাংলা ভাষার কিছু সাধারণ বাক্যাংশ এবং বাগধারা যা প্রতিদিনের কথোপকথনে ব্যবহৃত হয় বাক্যাংশ আমার ভালো লাগছে না আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সঙ্গে কথা বলতে চাই আমি তোমার সাহায্য চাই আমি তোমার সঙ্গে দেখা করতে চাই কিছু বিখ্যাত বাগধারা যেমন হাত পা ছড়িয়ে পড়া মাথায় না ঢোকা মুখে কথা আটকে যাওয়া হাসি মুখে কথা বলা চোখের জল ফেলা এখানে আরো কিছু সাধারণ বাক্যাংশ এবং বাগধারা রয়েছে যা আমরা প্রতিদিনের জীবনযাপনে খুবই ব্যবহার করে থাকি যেমন আচ্ছা হ্যাঁ না ধন্যবাদ অনুগ্রহ করে কিছু বিখ্যাত বাগধারা যা প্রতিদিন আমরা ব্যবহার করে থাকি সেগুলি হল চোখের পলক না ফেলে মাথার উপর দিয়ে যাওয়া হাত বাড়ালেই পাওয়া যায় এক হাতে তালি বাজে না ধর্মের লেবাসে শয়তান এই সমস্ত বাক্যাংশ এবং বাগধারাগুলি বাংলা ভাষার মৌলিক অংশ এগুলি ছাড়া আমরা প্রতিদিনের জীবনযাপনে চলতে পারি না এগুলি জানার মাধ্যমে আমি বাংলা ভাষার কথোপকথন বুঝতে এবং অংশগ্রহণ করতে পারি এবং প্রতিটি মানুষকেই এই কয়েকটি বাক্যাংশ এবং বাগধারা প্রতিদিনই ব্যবহার করা উচিত